ইন্টারনেট ও সমবাদপত্রগুলি হলো বর্তমান যুগের একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমগুলির সামনেই আমরা জানতে পারি বর্তমান যুগে দেশে বিদেশে প্রযুক্তিগতভাবে ও অন্যান্যভাবে আমাদের কী চলছে তাই এই সম্পর্কে আমাদের অবগত থাকার জন্য ইন্টারনেট ব্যবহার ও সংবাদপত্র ব্যবহার খুবই দরকার এই ব্যাংকের বর্তমান রীতি নীতি খুবই জটিল হয়ে পড়েছে কখনো আর বি আই তাদের নীতির পরিবর্তনের ফলে সুদের হার বাড়িয়ে দেয় কখনো সুদের হার কমিয়ে দেয় তাই এই সমস্ত ধারণা সম্পর্কে অবগত থাকার জন্য আমাদের ইন্টারনেট ও সংবাদপত্রগুলি ব্যবহার করতে হবে এছাড়াও কখনো রেপো রেটের মান নিচে নামানো বা বাড়ানো সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে কারণ বর্তমানে সাধারণ মানুষজন লোন নিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকে যেমন বাড়ি ঘর বানানো গাড়ি কেনা এবং অন্যান্য অনেক কিছু তাই এই সম্পর্কে ধারণা না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে বিপদের সম্মুখীন হতে হবে